হ্যাঁ হ্যালো বলছি এটা মুরগি দোকান বলছিলাম যে ইয়ে দিদির বিয়েবাড়ি আর কি অর্ডার দিতাম আর কি ছাগল মাংস এবং মুরগি মাংস দুটোই বেশি করে বিয়ে বাড়ি তো না বেশি করে অর্ডার দিতাম ছাগল যেমন ছাগল মাংসটা পঁচিশ কিলো আর মুরগিটা পনেরো কিলো হ্যাঁ ও হবে দশই অঘ্রান দশই অঘ্রান না না আমি সেখানে গিয়েই নিয়ে আসবো আমি সেইখানে গিয়েই নিয়ে আসবো

আর কেমন কী রেট পঁচিশ কিলো

আর চিকেনটা না না একদম রেডি করে দিতে হবে

তাহলে কি এখন কিছু অ্যাডভান্স দিতে হবে ও না না একদম কনফার্ম দিদির বিয়ে না আর আমি আমি শুনলামও যে আপনার দোকানে খুব ভালো মাংসগুলো সবাই নেয় ওইখান সবাই নেয় ওইখান থেকেই আর বলছিলাম যে আমি অ্যাডভান্স দেবো ওইটা ফোনপেতে পাঠিয়ে দেবো না আমি গিয়ে দিয়ে আসবো তাহলে গিয়েই দিয়ে আসবো অ্যাডভান্স আর আমি আর ওই দিন আমি সকালবেলা আর ওই দিন আমি সকালবেলা গিয়ে মাংসটা নিয়ে চলে আসবো আপনি রেডি করে রাখবেন তাহলে আমি গিয়ে টাকাটা দিয়ে আপনাকে অ্যাডভান্স দিয়ে চলে আসবো গাড়ি এইখানে পাওয়া যাবে আপনি যদি গাড়ি করে দেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে রাখছি হ্যাঁ আমি তাহলে আমি কালকে গিয়ে টাকাটা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে